দৌড়ানোটা আমার ছোট থেকেই একটা শখ হিসেবে ছিল এবং এটা আমাকে কেউ অনুপ্রাণিত করেনি এটা আমি নিজের থেকেই শুরু করেছিলাম এবং এটা আমার জন্য অনেক ভালো ছিল এবং আমি পাঁচ বছর বয়স থেকেই এই দৌড়ানো শুরু করি এবং এই দৌড়ানোটা আমার ছোট থেকেই অনেক ভালো লাগতো এবং এই দৌড়ানোর ফলে আমি স্কুল থেকে অনেক ভালো ভালো উপহার পেয়েছি অনেক ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং আমার যে শরীরের যে শক্তিগুলো সেই শক্তিগুলো যথেষ্ট বৃদ্ধি করে এই দৌড়ানোর ফলে